আমি সেলাই করি এবং অনেক জামা বানাই মেয়েদের চুড়িদার বানানো হয় ব্লাউজ বানানো হয় এবং এমন নয় যে মানুষ সব কিছু পারে মানুষ মাত্রই ভুল হয় ঠিক তেমনই আমি সেলাই করতে করতে প্রথম যখন আমি শিখেছিলাম তখন অনেক ভুল হয়েছিলো কারণ শিখতে গেলে মানুষের ভুল হবেই তো আমি যখন একজনের চুড়িদার কাটানোর চেষ্টা করেছিলাম প্রথমে চুড়িদারটা কাটাতে গিয়ে আমি অনেক বড়ো করে ফেলেছিলাম চুড়িদারটা তার গায়ে মাপটা যেটা ছিল তার থেকে অনেক বড়ো চুড়িদারটা আমি করে ফেলেছিলাম যার জন্য তাকে যখন আমি চুড়িদারটি দি সে তো আমাকে বলেছিলো এটা অনেক বড়ো হয়ে গিয়েছিলো সেই সমস্যা এড়াতে আমি আবার সেই তার মাপটা ঠিক করে নিয়ে তার সামনে বসে তার জামাটা সেলাই করে তার মতো করে ফিটিংস করে দিয়েছিলাম তাছাড়া ওটা সমস্যা হয়েছিলো যে জামা একবার সেলাই করতে গিয়ে একটা জায়গায় আমি কাঁচি দিয়ে কাটতে গিয়ে আমার ছিঁড়ে গিয়েছিলো তখন আমি কি করেছিলাম সেই জায়গাটাই আমি হাত দিয়ে সুঁই সুতো দিয়ে সুন্দর ডিজাইন করে দি সেই জায়গাটা যাতে সেই ছেঁড়াটা আর না দেখা যায় তো এই সমস্যাগুলোর মধ্যে থেকে আমি এইভাবেই সমাধান করি